আমার প্রিয় বই শ্রীমৎ ভগবদ্গীতা শ্রীমৎ ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থটি যদি কেউ পড়ে তার তার জীবনের মূল্যবোধ জীবনের কর্তব্য ন্যায়পরায়ণতা সবই কেউ শিখতে পারবে শ্রীমৎ ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয় এটি একটি দার্শনিক গ্রন্থ অনেক বড় বড় বিজ্ঞানী বা অন্য ধর্মের এই জ্ঞান পরায়ণ লোকেরা শ্রীমৎ ভগবদ্গীতাকে বলেছেন দার্শনিক গ্রন্থ হিসাবে শ্রীমৎ ভগবদ্গীতা মূলত মহাভারতের একটি অংশ এই অংশটি মূলত রচিত হয়েছে অর্জুন এবং ভগবান শ্রী কৃষ্ণের কথোপকথনের ওপর নির্ভর করে অর্জুন যখন যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে মাঝখানে এসেছেন যুদ্ধের মাঝখানে মানে কৌরব বংশ কৌরব ওর পাণ্ডবদের মাঝখানে যখন তার রথ এসে দাঁড়িয়েছে তখন সে দেখছে তার চারিদিকে নয় তাদের বিরুদ্ধে যে যুদ্ধ করছে সে হচ্ছে তার সখা তার বন্ধু তার মিত্র তার আত্মীয় তার ছেলে মেয়ে তার বোন সব শল্য কিন্তু তারপর তখন সে এই আত্মীয়দের বিরুদ্ধে আত্মীয়দের দেখে তখন সে নিজের অচেতন অবস্থা হয়ে যায় তারপর সে তার নিজের ধনুক তির ধনুক ত্যাগ করে এই তির ধনুক ত্যাগ করে তখন সে নিজে বুঝতেও পারে না দিগ্বিদিক জ্ঞান শূন্য হয় তার কী কাজ করা উচিত কোন কাজটা করা তার উচিত না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার বিশ্বরূপ দর্শন দেখায় এই বিশ্বরূপ দর্শনে শ্রীকৃষ্ণ অর্জুনকেই ও যে একমাত্র অর্জুন বিষ্ণুর দর্শন পেয়েছিলেন সেটা দেখে অর্জুন বুঝতে পারে অর্জুনকে সেই জ্ঞানটা দেয় যে তুমি কেন যুদ্ধ করবে আর কেন যুদ্ধ করবে না এই একমাত্র গীতাতেই এমন একটি গ্রন্থ যে গ্রন্থ পাঠ করলে প্রতিটা মানুষ তারা তাদের কর্তব্য জ্ঞান ন্যায়পরায়ণতা তারা সৎ পথে আসবে আমিও গীতা পড়ি বুঝে পড়ার চেষ্টা করি তোমরাও গীতা পড়ো আশা করি তোমরাও ভালো ফল হবে ভালো মানুষ হবে